বর্তমান কালে যুবসমাজের বেকারত্ব একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে কিন্তু এই বেকারত্বের পেছনে রয়েছে অনেকগুলো কারণ আমাদের তৎকাল মানে এখনকার পড়াশোনার যে ব্যবস্থা রয়েছে তা হয়ে উঠেছে চাকরিভিত্তিক তাই পড়াশোনার করার মূল উদ্দেশ্যই এখন চাকরি পাওয়া কিন্তু এর ফলে প্রত্যেকটা ছাত্রের মধ্যে শেখার আগ্রহ এবং যে আকাঙ্ক্ষা থাকে তা ক্রমশই কমে আসছে এর ফলে ছাত্ররা শিক্ষা অর্জন ক্ষেত্রে অনীহা দেখা দিচ্ছে কিন্তু তাদের মনে একটা সুপ্ত বাসনা রয়েছে যে আমি আমার এই কোর্স কমপ্লিট করার পর একটি চাকরি করব কিন্তু চাকরি পাওয়ার ক্ষেত্রে যে পরিমাণ তাতে পড়ার সেই সাবজেক্টটার উপর দখল থাকতে হয় তারা সেই দখলটা অর্জন করতে পারছে না তার কারণই হল তাদের পড়াশোনার মধ্যে সেই গভীরতাটা নেই এখন এই এর ফলে যে প্রবলেম দেখা যে সমস্যা দেখা দিয়েছে সেই সমস্যাটা হল যে তারা যখন একটি পরীক্ষায় বসছে চাকরি পাওয়ার জন্য সেই পরীক্ষায় তারা উত্তীর্ণ হতে পারছে না কারণ তাদের শিক্ষায় গলদ রয়েছে আমি মনে করি যে আমাদের সমাজে বেকারত্ব হয়তো বেড়ে উঠেছে কিন্তু যারা নিজের কাজকে সন্মান দেয় এবং পড়াশোনার সময়ে কোনো ফাঁকি না দিয়ে মানে মনোযোগের সাথে পড়াশোনা করে তারা জীবনে কোনো না কোনো জায়গায় ঠিক পৌঁছে যায় হ্যাঁ হয়তো তাদের লক্ষ্য যতটা থাকে তার চেয়ে সেই জায়গায় পৌঁছতে পারে না কিন্তু জীবনে কখনও বেকারও বসে থাকে না বেকারত্বের প্রধান কারণই হল শিক্ষার প্রতি অনীহা তাই যদি আমরা নিজেদের শিক্ষাটাকেও গ্রহণ করার ক্ষেত্রে কোনও অনীহা সৃষ্টি না করি তাহলে হয়তো আমরা জীবনে বেকারত্ব বাধা সৃষ্টি করতে পারবে না বর্তমান যুগে বেকারত্ব বেড়ে ওঠার অনেকগুলো কারণ রয়েছে এর প্রথম কারণ যেটা বোল যেটা আমি আগে বললাম কিন্তু এর আরেকটা কারণ রয়েছে এআই সিস্টেমের চালু হয়ে যাওয়া এর কারণে আমাদের সমাজের বিভিন্ন দিকের যে সমস্ত কাজকর্ম রয়েছে সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে এর ফলে হয়তো আমাদের সমাজের কিছু কাজ থাকে যা উঠে যাবে কিন্তু অন্যান্য দিকে সেই এআই সিস্টেমকে ম্যানেজ করার জন্য বিভিন্ন প্রকার কাজের সৃষ্টি হবে তো আমাদের যদি চাকরিভিত্তিক পড়তেই হয় তাহলে পড়াশোনার মধ্যে যেন আমরা এই সমস্ত দিকগুলোকে নির্দেশ করি এখন যেখানে সবাই মানে যে সমস্ত চাকরি পাওয়ার জন্য সবাই যে পথে হেঁটে চলেছে সেই পথে না হেঁটে একটু অন্যরকম কিছু করার চেষ্টা করতে হবে করতে হবে এর ফলে কি হবে আমাদের চাকরি পাওয়ার যে সমস্ত ইচ্ছে থাকবে সেই ইচ্ছেটা হয়তো পূরণ হতে পারে